কাজের বাইরে আমার শখ নাচ করা গান শোনা ভিডিও বানানো এইগুলো আমার শখ আমার ছোটোবেলা থেকে নাচের একটা স্বপ্ন ছিল আমি নাচ করতে খুব ভালোবাসতাম কিন্তু পরিবারের অনেক সমস্যার কারণে আমি নাচটি করতে পারিনি কিন্তু আমি তাও হাল ছাড়িনি আমি ইউটিউব দেখে দেখে নাচ করেছি তার পরে ইউটিউব দেখে দেখে নাচ করার পর নিজে নিজে নাচ শিখেছি বাচ্চাদেরকে নাচ শিখিয়েছি এখন আমার একটা বড় দল আছে যেখানে দশজন বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমি বিভিন্ন স্টেজে অনেক ধরনের নাচের অনুষ্ঠান করে থাকি কিন্তু মাঝের মধ্যে কাজের চাপে করতে পারি না তাও আমি এখন চেষ্টা করি যাতে যতক্ষণ আমি ছুটি পাব ততক্ষণ যেন আমি নাচের মধ্যেই থাকতে পারি কারণ নাচ হলো আমার স্বপ্ন আমার লক্ষ্য হয়তো এখনও হয়ে উঠতে পারেনি তবে আমার খুব ইচ্ছে ছিল নাচ নিয়ে আমি ভবিষ্যতে এগোব